হ্যাঁ বলছি

হ্যাঁ বইয়ের জন্য করেছিলাম আপনার কাছে কি হবে বইটা হ্যাঁ ফোন নম্বর হচ্ছে আপনার নাইন সিক্স সেভেন ফোর জিরো টু সেভেন নাইন সেভেন ফোর আর বইটা আমি সত্যজিৎ রায়ের গল্পগুচ্ছ বইটা আমি রেকমেন্ডেড করতে চাই

আচ্ছা হুম হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি কার্ডটা বানাতে আমার কি কোনো ডকুমেন্টস লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি নেক্স উইকে যাওয়ার চেষ্টা করছি নেক্সট উইকে ওই আপনি ধরুন ওয়েডনেসডে না আপাতত এখন সেরকম কিছু নেই আগে সত্যজিৎ রায়েরটা আমি দেখবো তারপর আমি যদি হয় আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো হুম হুম হুম থ্যাংক ইউ